হ্যালো হ্যাঁ সামনেই তো স্বাধীনতা দিবস আমাকে চিনতে পারছেন তো হ্যাঁ আমি সেই পাপিয়া বলছি আর বলছি সামনে তো স্বাধীনতা দিবস তো আপনি আর কি মনে হয় স্বধীনতা দিবসে এ বছর স্কুলে কী করলে ভালো হয় আচ্ছা আচ্ছা আমি বলছি এ বছর একটু অন্য রকম কিছু করলে ভালো হয় না যেমন বলছি যে আমাদের এ বছর স্বাধীনতা দিবসে যত বাচ্চা আছে তাদের সবাইকে আমরা বললাম যে এ বছর স্বাধীনতা পর জাতীয় পতাকার যে রঙ সেই কালারের জামা কাপড় পরে আসতে কিছু এই ছেলেদের যেমন ধরুন সাদা নীল সবুজ মেয়েদের সাদা নীল সাদা চুড়িদার নীল ওড়না এরম জাতীয় কিছু পোশাক পরে আসতে বললাম ঠিক আছে সবাই মিলে এক পোশাক পরে এলো জিনিসটা একটা ভালো দেখালো আর কি তারপরে সবাই মিলে ওই এক পোশাকে পরে দাঁড়িয়ে পতাকা উত্তোলন হলো তারপরে খাওয়া দাওয়া যেমন হয় আর কি খাওয়া দাওয়াটা তো ওটা থাকবেই এছাড়া ওই আর কি আমি বলছি এটা যদি ড্রেসটা এক করা যায় কেমন হয় আপনি কি বলেন